হ্যালো হ্যাঁ এটা কি দাস রেস্টুরেন্টের ম্যানেজার বলছেন হ্যাঁ আমি হেমলতা মন্ডল বলছি আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে ওই জন্য আমার কিছু খাবারের প্রয়োজন আচ্ছা আপনার দোকানে কী কী আইটেম পাওয়া যাবে বিরিয়ানি পকোড়া চিকেন রোল ললিপপ এগুলো পাওয়া যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা আমি একশো প্যাকেট বিরিয়ানি নেবো আমার অনুষ্ঠানের জন্য তো কেমন ছাড় পাওয়া যাবে ও আচ্ছা হ্যাঁ আচ্ছা আপনার ডেলিভারি বয়কে দিয়ে পাঠিয়ে দেবেন নির্দিষ্ট সমায়ের মধ্যে দেবেন কিন্তু ঠিক আছে আচ্ছা